আমাদের সময় তো ফোন ছিল না যদি একটা শখ করে ফোন কিনলাম সে আবার ঠকিয়ে দিল ফোনটা কিনেছিলাম অনেক আশা করে ভাবলাম কিছু ফোটো তুলে রাখবো কারুর সাথে ফোনে কিছু গল্প করে সময় কাটাবো তার জায়গায় ফোনটা এমন ঠকান ঠকিয়ে দিল ফোনে কথা বলা তো দূরের কথা ফোন যে কোথায় ছুঁচ্ছি কোথায় কাজ হচ্ছে কিছু বুঝতেই পারছি না ফোনে কারুর একটা ছবি তুলবো তাও কিছু খুঁজে পাচ্ছি না কথা বলার জন্য যে সিম লাগাতে হয় সিম যে কোনদিকে লাগাবো সেটাই দেখতে পাচ্ছি না ফোন যে এমন ঠকান ঠকিয়ে দিল চার্জ দিলে ফোন গরম হয়ে যাচ্ছে যখন ফোনটা কিনতে গেছিলাম দোকানে তখন তো দোকানির খুব আগ্রহ খুব ভালোবেসে কত কাকু জ্যেঠু করে ডাকল তারপরে যখন বারবার নিয়ে যাচ্ছি তখন তারাও বিরক্তি অনুভব করছে তারাও আর গুরুত্ব দিচ্ছে না ফোনটা যে কিনে পুরো টাকাটা আমার জলে পড়ে গেলো